হ্যাঁ বলছি এ বলছি আমি একটা রেড কালারের কাশ্মীরি সালের অর্ডার দেবো ও আচ্চা বাচ্চাদের কোনো প্রোডাক্ট আছে ঠিক আছে ঠিক আছে অ আপনি অর্ডার করে দিন ঠিক আছে আপনি চাইলে আমি কিছু অ্যাডভান্স করে দেবো আর অন্য কিছু পাওয়া যাবে কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে